আমি যদি পৃথিবীর কোথাও ঘুরতে যেতে পারি তাহলে আমি ঘুরতে যাবো প্যারিস কারণ প্যারিসের ওই আইফেল টাওয়ারটা সামনে থেকে দেখার আমার খুবই ইচ্ছা আছে আইফেল টাওয়ার সম্পর্কে আমরা অনেকেই দেখেছি দুর্গা পুজোর সময় কোনো প্যান্ডেলের থিম ওই করা হয় কিন্তু ওইটা সামনে থেকে দেখার আমার একটা ইচ্ছে আছে সেই জন্য আমি ওই আইফেল টাওয়ারটা আমাকে ভীষণ টানে সেই জন্য আমি ওখানেই ঘুরতে যেতে চাই